আগেকার সময় মানুষের ঘরে অতটা টি ভি ছিল না আগে সবাই আমরা রেডিওয় খবর শুনতাম সেই খবর শোনার পরে সেই খেলার খবর এর খবর নানারকম আমরা খবর শুনতাম সেই খবর দেখার পরে আস্তে আস্তে যখন টি ভি এলো সেই টি ভিতে আমরা খবর ফবর দেখতাম সেই খবর দেখতে দেখার পরে আমাদের তারপর অফিস ফপিস করে এসে যখন আগে তার পরে আমরা এই টি ভিতে খবর দেখতাম সবাই মিলে বসে বাড়িতে সবাই মিলে খবর দেখতাম দেশ বিদেশের খবর তার পরে আস্তে আস্তে যখন ফোন ফোন এসে গেল সেই ফোনগুলো তারপর দেখার দেখতাম দেখতে দেখতে তার পরে তার পরে যখন যখন যেমন সুযোগ পাই কিছু সময় আমরা ফোনে দেখি এখন টি ভিতে দেখি ফোনে এখন নানারকম অ্যাপস এসে গিয়েছে সেই সব অ্যাপসগুলো ডাউনলোড করলে কবে কখন বৃষ্টি হচ্ছে কখন কবে নিম্নচাপ হবে কখন ঝড় আসবে এইসব খবর আমরা যখন দেখি তখন আমার মাঝে মাঝে বলে দিই এই টাইমে ঝড় আসবে বৃষ্টি আসবে সেগুলো হচ্ছে আমরা আর নিয়ে আমরা বাড়িতেও বলে দিই বা বাড়ির লোকও খবর পেয়ে গেলে আমাদের সেই সব খবরগুলো ঠিক ঠিক টাইমে পৌঁছে দিই বা আমরা খবর আর সে দেখে নানা জায়গায় আমরা তো ও সব জায়গায় মামার বাড়ি মাসির বাড়ি তারা বয়স হয়ে যাচ্ছে তারা না যদি খবর দেখতে পারে তাদেরকে বলে দিই যে এখানে আজকে এই টাইমে ঝড় আসতে পারে এই টাইমে বৃষ্টি হতে পারে এই সব আমরা নানারকম সকলকে বলে সতর্কও করে দিতে পারি এই সব খবর আমরা ওই জন্য দেখি সারাদিনে খবর দেখা কোথায় কী হচ্ছে না হচ্ছে এগুলো আমাদের দেখার সুযোগ যখন করে পাই আমরা এসব খবরগুলো দেখি দেখে সকলকেই বলে দিই তাতে লোকও জানতে পেরে যায় মানুষ ঝড় বৃষ্টির থেকে সতর্ক হয়েও যায় তারা সব কিছু গোছাতেও তাদের সুবিধা হয় মানুষ আতঙ্ক উপায় হলেও কী হবে সব কিছুই মানুষের এখন খবর দেখেও সব কিছু আগে থেকে আমরা সুযোগ সুবিধাগুলো পেয়ে যাই